আমি পরিদর্শন করেছি এমন সবচেয়ে অপ্রত্যাশিত বা নিরিবিলি শান্ত জায়গা সেটা হল আমার খুব পছন্দের জায়গা সে জায়গাটার নাম হল সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ যে কারণে আমার জায়গাটা খুব পছন্দের তা হল সেই চার্চের ভিতর ঢুকলে কোনো কথা বলা যায় না শান্ত মনে নিজের ফোনটাকে সুইচ অফ করে ভগবান যিশু খ্রিস্টের দিকে তাকিয়ে থাকলে মনে হবে যে মনের মধ্যে যা কোলাহল বা যেসব চিন্তা ভাবনা চলছে সেগুলো একদম শেষ হয়ে গেল মনটা একদম শান্ত হয়ে যায় সেই সময়টা ওখানে বসে থেকে ভগবানের কাছে প্রার্থনা করা হয় সেই সময়টুকু মনে হয় যেন মনের মধ্যে যে ঝামেলা চলছে সেটা আর নেই তারপর সেই চার্চ থেকে বেরিয়ে এলে নিজের মনকে খুবই ফ্রেশ লাগে কারণ ভগবান যিশু খ্রিস্ট শুধুমাত্র তো খ্রিস্টানদের নয় ভগবান তো সবারই সেই জন্যই জায়গাটা আমার খুব পছন্দের এখানটা এত শান্ত যে মনের সব ঝামেলা দ্বন্দ্ব বিবাদ সবই দূর হয়ে যায়